আমি একজায়গায় আমার বন্ধুদের নিয়ে বেড়াতে গিয়ে সেখানে দেখেছিলাম একটি ক্রীড়া প্রতিযোগিতায় দুটি টিম তাঁদের নিজস্ব পাখিদের নিয়ে এসেছিল এবং তাঁদের মধ্যে একটি ক্রীড়া প্রতিযোগিতায় হয়েছিল তাতে দুটি একি প্রজাতির পাখি

কম্পিটিশন হয়েছিলো সেখানে দুটি পাখিকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয়েছিলো তারা তাঁদের মধ্যে এই দুটি পাখির মধ্যে কোন পাখি কত দূর উড়তে পারে এবং তারা কত তাড়াতাড়ি সেখান থেকে ফিরে আসে সেই প্রতিযোগিতা হয়েছিলো এবং এই দৃশ্য দেখে আমার এই অনুভূতি হয়েছিলো যে পাখিদেরও কোনো কোনো রকম প্রতিযোগিতা হতে পারে আমারও এর আগে ধারণা ছিলো না সেই দেখে আমার ধারণা হলো তারাও কম্পিটিশনে যে এবং উইনার রানার হতে পারে সেটা আমার ধারণা ছিলো না এই প্রথমবার এই ধারণা হলো